হ্যালো গাইরি লাইব্রেরি থেকে বলছেন না তবে আবি বই অর্ডার দিতে চাই সেভেন ও এইটের বই আচ্ছা তার আগে আপনারা কেমন ডিস্কাউন্ট দিচ্ছেন জানতে পারি কি আচ্ছা ঠিক আছে আমি ভেবে বলছি আচ্ছা সেখানে কি এক্সট্রা টাকা দিতে হয় আচ্ছা আচ্ছা একটু একটু বেশি কি ছাড় দেওয়া যাবে না আচ্ছা অনলাইনেই অর্ডার করে দিচ্ছি